আমার জীবনে শেখা সবথেকে গুরুত্বপূর্ণ পাঠ হল কাউকে বিশ্বাস করা উচিত না কারণ বিশ্বাস করলে ঠকতে হয় এই কথাটা বলছি কারণ আমি একটা বই কিনেছিলাম যেটা আমার পড়াশুনোর জন্য খুবই প্রয়োজনীয় ছিল এবং সেটা খুবই ব্যয়সাপেক্ষ ছিল তাই খুবই কষ্টে আমি ওই বইটা কিনেছিলাম এবং পড়ছিলাম আমারই একজন বন্ধু ওই বইটা পড়তে চাইছিল সে আমাকে বলেছিল কিন্তু আমি বইটা দিতে চাইনি কারণ আমি খুবই কষ্ট করে বইটা কিনেছিলাম কিন্তু সে অনেক অনুরোধ করায় তারপর আমি বইটা তাকে দিয়েছিলাম কিন্তু আমার কিছুদিন যাওয়ার পর আমি তাকে বইটা ফেরত দিতে বলার পরও সে বইটা আর আমাকে ফেরত দেয়নি সে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল এবং তারপর থেকে সে আমার সঙ্গে আর যোগাযোগ রাখেনি তাই আমার মনে হয় কাউকে বিশ্বাস করা ঠিক নয়